বাঙালিদের কথায় বলে বারো মাসে তেরো পার্বণ বাঙালি এমন একটা জাতি যেই জাতিটার প্রতি মাসে কিছু না কিছু অনুষ্ঠান লেগেই রয়েছে কোনও না কোনও উৎসব বাঙালির সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসব হচ্ছে দুর্গা পুজো সমগ্র পৃথিবীতে দুর্গা পুজোই এমন একটি উৎসব যেই উৎসবে বিভিন্ন ধর্মের মানুষের সমন্বয় ঘটে হিন এ সেই শিখ হিন্দু মুসলিম খ্রিশ্চান বৌদ্ধ জৈন সকল মানুষ দুর্গা পুজোতে আনন্দ করে তারা একসঙ্গে একে অপরের বন্ধুত্বে মিলিত হয় ভ্রাতৃত্ববোধ বন্ধুত্ব বা দুর্গা পুজো একটি বিনোদন জাতীয় বাঙালি একটা জাতি সেই জাতির লক্ষ্য হচ্ছে একে অপরের মধ্যে ভাই ভাইয়ের মিলন দাদা ভাইয়ের মিলন বন্ধুত্বের মিলন কিন্তু এই দুর্গা পুজোকে কেন্দ্র করে সমগ্রটা আর্থিকভাবে সচ্ছলতা পায় দুর্গা পুজোতে সাথে বিনোদন জগৎ বিনোদন বলতে অ্যাডভার্টাইজ বিভিন্ন রকম জিনিসপত্রে বিনোদন এই দুর্গা পূজাকে কেন্দ্র করে বিভিন্ন পূজা প্যাণ্ডেলে বড় বড় হোর্ডিং লেগে যায় দুর্গা পুজোকে কেন্দ্র করে কী বিনোদনের কীভাবে দুর্গা পুজোর সাথে করা যায় এই বিনোদনের সাথে বাঙালি জাতি পশ্চিমবঙ্গ ও সাথে সাংস্কৃতিক একটা মেলবন্ধন আছে এই মেলবন্ধনের মাধ্যমে একটা বড় মাপের সাংস্কৃতিক উৎসব গঠিত হয় যেই উৎসবে সব সর্বধর্ম সমন্বয় গঠিত হতে থাকে কিন্তু তার সাথে একটা বিনোদনের অ্যাডভার্টাইজ বিভিন্ন বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন জিনিসের অ্যাডভার্টাইজ হতে থাকে এইভাবে তাদের সাথে একে অপরের একটা মেলবন্ধন গড়ে উঠেছে